আমি যে ইন্দুলেখার প্রোডাক্টটি কিনেছিলাম সেটা মাথায় মাখতেই দেখছি কিছু দিন পর দেখছি যেন চুল উঠতে থাকছে আস্তে আস্তে এবং আমার চুলগুলো খুব রুক্ষ হয়ে গিয়েছিলো